আমার সাথে থাকা প্রথম পণ্যটি হচ্ছে একটি ইবুকস যা আমাদেরকে শিক্ষাগ্রহণে যথেষ্ট পরিমাণ সাহায্য করে থাকে শিক্ষা ছাড়া মানুষ একটি কখনোই প্রকৃত মানুষ হিসাবে জীবন যাপন করতে পারে না শিক্ষা আমাদের জ্ঞানের আলো বৃদ্ধি করে যার দ্বারা আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে মানিয়ে নিয়ে চলতে পারি যা আমাদেরকে সঠিক পথ শেখায় সঠিক রাস্তা দেখায় জীবন যাপন করার জন্য যা আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপেই কাজে লাগে আমাদেরকে যে কোনো সমস্যার সমাধান করতে শেখায় আমাদের এই শিক্ষা এই ইবুক দ্বারাই আমরা যেগুলি গ্রহণ করে থাকি ইবুক আমাদেরকে নিত্যদিন সব সময় সাহায্য করে থাকে এই বই দ্বারা আমরা অনেক নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারি এর দ্বারাই আমরা আমাদের সমস্যার সম্মুখীন হতে পারি এবং সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারি এভাবেই ইবুক আমাদের জীবনে অনেকটাই প্রভাবিত করেছে সুন্দরভাবে গড়ে তোলার জন্য